হ্যাঁ কে নামটা কী ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বল তোর নম্বরটা আমার সেভ করা নেই বল কেন কী হয়েছে বল সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই করব তুই এত ছবি নিলে কী করবি সে তো বুঝলাম বাট আমি তো এখন ধর আমি কালকে আমি মনে হয় বাড়ি ঢুকব এবার তোর কবে নাগাদ এত এত ছবি লাগবে তুই বল এক এক দিনের মধ্যে এক দু দিনের মধ্যে এতগুলো ছবি ইম্পসিবল রে হুম কিন্তু কী বলতো শোন শোন শোন পাঁচশো থেকে ছশোটা ছবি এবার তার জন্য কিন্তু ওই মানে আমাদের সেই ইয়েগুলো কিনতে হবে জিনিসপত্রগুলো কিনতে হবে পিন্টও আমি এখানে কী করে করাব মানে করানো যায় আমার কাছে করানো যায় না তা নয় একদম হুম হুম হুম হুম হুম দেখছি আমি তুই দু মিনিট এক সেকেন্ড আমি আমার একটু শিডিউলটা চেঞ্জ দেখে নিই একবার আচ্ছা শোন শোন শোন শোন শোন আমি তোকে বলি কী তুই একটা কাজ কর তুই কালকে কালকে আমি সকালবেলা ঢুকব তুই সকালবেলা সাড়ে দশটার মধ্যে তুই আমার বাড়িতে চলে আয় আর তোকে আমি একটা জায়গার নম্বর দিচ্ছি ওখানে তুই ফোন করে বল যে মোনালিদি ফোন করতে বলেছিল ও বলেছিল যে পাঁচশো কপি ছবি ইয়ে করার জন্য ও কিন্তু কিছু টাকা পয়সা নেবে বুঝতে পারলি তুই ওটাই একটু দেখে রাখিস আমি তোকে করে দেব আমি ওই পিন্টগুলো বের করে নেব শুধুমাত্র আমার মেশিনে হবে না কারণ তুই তো জানিস আমি এখানে থাকি না আর আমার এক দিনের মধ্যে এরকম শর্ট নোটিসে আমার সব ওই ইয়েগুলো পিন্টের সব জিনিসপত্র ক্যারি করাটা খুব সমস্যাজনক দু দিন আগে বললে আমি হয়তো পেরে যেতাম এটা আমি দেখছি আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি সকালবেলা ঢুকে যাব ঠিক আছে তুই কনফার্ম থাক তুই কালকে দিস যদি সকালে চলে আয় তাহলে তুই সাড়ে দশটার দিকে আমার বাড়িতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল রাখি রাখি তুই আয় আমার এখনো কাজে আছি আমি